এটি কি আরতি ট্রাভেলস আমার একটি গাড়ি মানে মারুতি গাড়ি ভাড়া চাই আমি এক জায়গায় বেড়াতে যাব হ্যাঁ ড্রাইভারের নম্বরটা কি পাওয়া যাবে ও পাশেই আছে ঠিক আছে ড্রাইভারের নম্বরটা দিয়ে দিন আপনার ড্রাইভারকে বলে দেবেন যে মানে যে ভাড়াটা হবে তার জন্য খুচরো কিছু আনতে কারণ যদি ধরুন আমার ধর চারশো আশি টাকা যদি ভাড়া হয় তা হলে খুচরোটা আমি পাঁচশো টাকা দেব খুচরো যদি আনে তা হলে হয়তো ভাড়াটা মেটাতে খুব সুবিধা হয় আর আমি বেড়াতে যাব কলকাতার আর দু একটি জায়গায় যাব সেখান থেকে ফিরতে হয়তো একটু লেট হবে তার জন্য কত লাগবে ও সারাটা দিনের জন্য ভাড়া বারশো টাকা ঠিক আছে আমার কিন্তু অনলাইন পেমেন্ট করার মতন বিষয়টি নেই কিন্তু আমার ক্যাশে টাকা দিতে চাই সেই ভাবে ড্রাইভারকে বলে দেবেন আমার কাছ থেকে যেন ক্যাশে টাকাটা নিয়ে যায় এবং কিছু খুচরো যেন নিয়ে আসতে পারে আমার যেন ভাড়াটা মেটাতে সুবিধা হয় ঠিক আছে আপনি তাড়াতাড়ি ঘণ্টাখানেকের ভিতরে আসলে হয়তো ভালো হয় ড্রাইভারকে বলে দেবেন ঘণ্টাখানেকের ভিতরে চলে আসতে এবং আমার বাড়ি থেকেই নিয়ে যেতে আপনি কি চেনেন ড্রাইভারকে বলে দেবেন আর আমার বাড়ির ঠিকানাটা আমি পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে সেই মতো ড্রাইভারকে আসতে বলুন ঠিক আছে